দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে বহু অসম্ভব জিনিসই সম্ভব হয়েছে কৃষিকাজ পশুপালন মাছ ধরা গবাদি পশু থেকে দুগ্ধ উৎপাদন ইত্যাদিতে অনেক উন্নতি হয়েছে বর্তমানে কৃষিকাজে লাঙল বা গবাদি পশুর বদলে ট্র্যাক্টর পাওয়ার টিলার হারভেস্টর ইত্যাদি ব্যবহার করা হয়েছে জালের বদলে বড়ো বড়ো জাল লাগানো মেশিনের মাধ্যমে নদী সমুদ্র খালবিল থেকে মাছ ধরা হচ্ছে এবং গবাদি পশুর মাধ্যমে দুগ্ধ উৎপাদন করার আরও আধুনিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে পশু পালনে উন্নতির জন্য গবাদি পশুর স্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে পশুদের টিকাকরন খাদ্য সামগ্রী দেখাশোনা সমস্ত পদ্ধতিতে উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এমনকি কৃষিকাজের ফসলের উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের উন্নতমানের ফসলের বীজ সার এবং কীটনাশকও ব্যবহার করা হচ্ছে সমুদ্র নদী ইত্যাদি থেকে সামুদ্রিক মাছ সংগ্রহ করে সেই সংরক্ষিত করে বাজারিকরণ করা পর্যন্ত আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে গবাদি পশু থেকে দুধজাতীও দ্রব্য উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের আধুনিক ওষুধ এবং তাদের খাওয়া দাওয়া ইত্যাদিও আধুনিকীকরণ করা হচ্ছে